ফটোগ্রাফিতে আনুষ্ঠানিক প্রশিক্ষণভাবে আমি কোনো অংশগ্রহণ করিনি কিন্তু আমি কিন্তু আমি হচ্ছে বিভিন্ন জায়গায় যাই যেরকম ইকো পার্ক কি দক্ষিণেশ্বর কালীঘাট বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে আমি ফটো তুলি ফটো তুলতে ভালোবাসি নিজের মোবাইলে এবং যে ফটোটা আমার সুন্দর হয় সেইটা আমি এডিট করে রেখে বাঁধিয়ে রাখার চেষ্টা করি এবং আমার ফটো তুলতে ভালো লাগে আর বিভিন্ন জায়গায় গিয়ে আরও ফটোশ্যুট করি নিজের কি ফ্যামিলির কিন্তু ভালো লাগে আর ভালো লাগে এই জন্য আমি ফটো তুলি বিভিন্ন জায়গায় আমার মোবাইল দিয়ে